আমি ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর আসার জন্য একটি ক্যাব ভাড়া করেছিলাম রাস্তায় আসতে আসতে প্রচুর দেরি হওয়ার জন্য ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম আমাদের মেদিনীপুর পৌঁছতে কত সময় লাগবে মেদিনীপুরে আমার ছেলের ডাক্তারি ডাক্তার দেখানোর সময় ছিল দুপুর একটার সময় তো আমি দেখলাম দেরি হচ্ছে দেখে ড্রাইভারকে যখন জিজ্ঞাসা করলাম ড্রাইভার বলল রাস্তায় কাজ হওয়ার জন্য অনেক দেরি হবে তাই আমি রাস্তার অন্য দিক দিয়ে অন্য রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আমি মেদিনীপুর পৌঁছালাম ঠিক টাইমে